আমি প্রথম থেকেই চেয়েছিলাম আমি নিজের পায়ে দাঁড়াব যখন স্বামীর ঘরে আসি তখন দেখি স্বামীর ছোটখাটো একটা ব্যবসা আছে তো আমি চিন্তা করলাম যে এই ছোটখাটো ব্যবসা থেকে তেমন কিছু করা যাবে না তো আমি চেষ্টা করলাম আমি নিজে কিছু করব আমি নিজে তখন একটা সেলাই একটা সেলাই শিখি মানে মেশিনের কাজ আর কি ব্লাউজ সায়া মানে সালোয়ার এসব বানানো শিখে আমি বাড়িতেই আমার স্বামী আমাকে হেল্প করে আমি বাড়িতেই একটা ছোট্ট একটা দোকান দিই দোকান করি দোকান থেকে মোটামুটি আস্তে আস্তে আমার কাস্টমার বাড়ে কাস্টমার বাড়ে আমি যেমন ব্লাউজ বানাই একটা ব্লাউজের মজুরি সাড়ে তিনশো থেকে চারশো টাকা একটা সালোয়ারের মজুরি তিনশো টাকা কোনোটা সাড়ে তিনশো টাকা একটা শার্ট সেলাই করলাম হয়তো তার একটুখানি সেলাই করলাম তিরিশ টাকা চল্লিশ টাকা একটা লুঙ্গি সেটা হয়তো কুড়ি টাকা হ্যাঁ এরকম করে নিই তারপর আমি সাইডে আর একটা ছোটখাটো বিজনেস চালু করেছি যেমন কিছু জামাকাপড় আমি তুলে রেখেছি অনেক কাস্টমার আসে এসে তারা কিছু এমনি রেডিমেড জামাকাপড় কিছু যদি দেখে বলে আমাদের একটু দেখান দেখি যদি হয় তাহলে নেব কিছু জিনিসপত্র আমি রেখে দিয়েছি কাস্টমার আসে তারা একটু দেখে পছন্দ হলে তারাও নিয়ে নেয় আমার একটা ব্যবসার সঙ্গে আমার আরেকটা ব্যবসা একটু বাড়ানোর চেষ্টা করছি আর যদি আমার এতে সংসারে আর একটু হেল্প হয় এই জন্য